আমি গতমাসের অনলাইন শপিং অ্যামাজনের মাধ্যমে একটি ল্যাপটপ কিনেছিলাম যেটি দেখতে ভালো হলেও তার রঙ আস্তে আস্তে উঠে যাচ্ছে কেনার সময় ওদের শ্রুতিপত্রে লেখা ছিল যে এই ল্যাপটপটির ব্যাটারি তিন থেকে চার ঘন্টা থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে ল্যাপটপটি মাত্র এক ঘন্টা চার্জ থাকে